আমার পারিবারিক রেসিপি আছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে হয়ে আসছে তা কিন্তু নিরামিষ খাসির মাংস আমাদের একটি পুজো হয় সেই পুজোতে কিন্তু খাসির মাংস রান্না হয় কিন্তু সেটা নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন কিন্তু সেখানে ব্যবহার করা হয় না আদা এবং জিরে ধনে বাটা বা অন্যান্য যেসব নিরামিষ মশলা রয়েছে তা দিয়ে কিন্তু রান্নাটি করা হয় রান্নাটিতে বেশি পরিমাণে গরম মশলা এবং ঘিয়ের ব্যবহারটি রয়েছে স্বাদ কিন্তু অতুলনীয় এরকম মাংস আমরা পেঁয়াজ রসুন দিয়ে হয়ত রান্না করে থাকি তার স্বাদ রয়েছেই কিন্তু সেই রান্নার স্বাদও কিন্তু মুখে লেগে থাকার মতো সেই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই রান্নাটি আমাদের বাড়িতে চলে আসছে তা কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এবং হয়ত পরবর্তী প্রজন্ম এই ধারাটিকে এগিয়ে নিয়ে যাবে আমি আমার যে পারিবারিক বিষয় তার মধ্যে কিন্তু এটি ছাড়া আর অন্য সেরকম কোনও রান্না প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসতে দেখিনি দেখেছি যে একটা আরও একটা পুজো হয় বা কোনো একটা হ্যাঁ বিশেষ দিন যেখানে মনসা পুজোর সময়টাতে সেখানে কিন্তু হাঁসের মাংস রান্নারও একটি বেশ হাঁসের মাংস রান্নারও বেশ একটি ঘট ঘটনা দেখা যায় যেটি নিরামিষভাবেই কিন্তু রান্না করা হয় যেহেতু সেই হাঁসটিকে ভগবানের কাছে উৎসর্গ করা হয় হ্যাঁ তো সেই কারণেই ওই হাঁসের মাংস রান্নাটিও কিন্তু বেশ চলে আসছে